হ্যালো এমা দিদি এমনি তো হতে পারে না আমি তো আমার কর্মচারীদেরকে ঠিকই আমি পাঠিয়েছিলাম আমার লোক তো কখনো এরকম খারাপ কাজ করবে না না আমার লোক গেছিল কিন্তু ওরকম কাজ করতে পারে না আপনার হয়তো যেখান থেকে লাইন আসছে সেখানে হয়তো খারাপ ফল্ট হতে পারে আমি বলতে পারছি না না আমার দোকানের জিনিসও সব ভালো আমি সব জিনিস ভালোই বিক্রি করি আমার জিনিস কোনোদিন খারাপ হতে পারে না এমনি হতে পারে না আমি তো সব জিনিস ঠিকই দিয়েছিলাম আমার লোকও ভালোই কাজ করে এমনি কখনো হতে পারে না আপনার লাইন চেক করুন একবার আমি তো নতুন জিনিস ঠিকই দিয়েছিলাম এমনি তো হতে পারে না খারাপ হল কি করে আজ অবধি কোনো অভিযোগ আসেনি আমার জিনিস নিয়ে আপনার কাছ থেকে প্রথম আমি শুনছি এরকম আমার জিনিস কখনো খারাপ হয় না আমার লোক আমার লোকরাও ঠিক খারাপ ভালো কাজ করে আমার না আমার লোকগুলো নিশ্চই কাজগুলো ঠিক করেছে হয়তো আপনার লাইনেও ভুল হতে পারে আপনি একবার ভালো করে চেক করে দেখে নিন আপনারও ভুল হতে পারে এটাও তো ঠিক হ্যাঁ মানছি এখানে আমার দোষও হতে পারে আপনারও দোষ হতে পারে কিন্তু আপনাকেও একবার চেক করে দেখে নেওয়া উচিৎ আমার এসিতে প্রবলেম হতেই পারে না আমার সব জিনিস ভালো এখন তো আমার হবে না আর এমনিতেও ওইটা আমার জিনিসটাও ভালো এমন কোনো জিনিস না ওটা খারাপ আমার লোক ঠিক কাজ করেছে যদি তেমনি হয়ে থাকে যদি তেমনি হয়ে থাকে তো কাল আমি নিজে সকালে যেয়ে পরে আপনার কাজটা দেখে নেব যে কি হয়েছে এবার দেখুন দিদি এটা আমি কিছু বলতে পারছি না আপনাকে কারণ আমার জিনিস তো খারাপ হয়নি কখনো এই ফার্স্ট আমার কাছে প্রথম কল এল খারাপ হয়েছে আপনার জিনিস না ম্যাডাম আমার জিনিসগুলোতো দিয়ে দিতে হবে না আমার টাকাও যেমনি চাই আমার জিনিসও তেমনি না কাল সকালে আমি নিজে এসে পরে আপনার টাকা আমি জিনিসটা দেখে নেব আপনি আমাকে টাকাটা ফেরত দিয়ে দেবেন আমার আমার জিনিস দেখুন আমি জিনিস বিক্রি করেছি আমি জিনিস বিক্রি করেছি আমার নগদ টাকাটা তো নিশ্চই চাই আচ্ছা ঠিক আছে আমি কাল সকালে ঠিক আছে কাল সকালে আমি নিজে এসে পরে আপনার জিনিসটা দেখে নেব ঠিক আছে দিদি একদিন হয়ে যাবে একদিন আপনি একটু অসুবিধা দেখে নিন আমি কাল সকালে এসে নিজে ঠিক করে দেব দেখে নেব আপনার কাজটা কি হয়েছে আজকে হবে না দিদি আমার অনেক কাজ আছে আমার এখন দোকানে অনেক লোক আছে ভিড় আছে দোকানে আমি কালকে সকালে নিশ্চয় যাব আপনার কাজটা করে দেব আমি ঠিক আছে ঠিক আছে দিদি রাখছি একটু আমার কাজ পড়ে গেছে